আমি সংবাদে আগ্রহী আমি ছোটখাটো কারেন্ট অ্যাফিয়ার্স অনেকবার দেখি নিউজ চ্যানেলে এবং আমাকে খবর দেখতে খুব ভালো লাগে কারণ বিভিন্ন দেশের খবর আমরা কিন্তু ঘরে বসেই জানতে পারি সে যে কোনো ধরনের খবর রাজনৈতিক হোক অর্থনৈতিক হোক সামাজিক হোক যে কোনো ধরনের খবর কিন্তু আমাদের পক্ষে তো সব দেশে যাওয়াটা সম্ভব নয় যার কারণে আমরা বিভিন্ন খবর কিন্তু টিভি চ্যানেল বা সাংবাদ মাধ্যমেই দেখতে পাই আমার মতামত আছে কিছু যে আমরা যে ধরনের খবর দেখি তাতে যেমন কিছু আরও গ্রাম বা শহর অঞ্চলেরও খবর দেখানো হয় শুদু রাজনৈতিক নয় অর্থনৈতিক নয় এছাড়াও বর্ষাকালীন বৃষ্টিপাত হলে যে ধরনের খবর খবর দেখানো হয় সেই সব খবরগুলো কিন্তু আমরা বাড়িতে বসে বসে খবরের চ্যানেলে দেখতে পাই এবং আমি রাজনৈতিক সাংবাদে সংবাদে আগ্রহী কারণ আমাকে এই রাজনৈতিক সাংবাদিকের যেসব ধরনের কথা বা বাজেট পাস বলুন সেসব কথাগুলি শুনতে খুব ভালো লাগে এবং আমি রাজনীতিতেও কিছুটা আগ্রহী আছি